যারা যারা পোলট্রি ব্যবসায়ী তারা পোলট্রিকে ভালো করার জন্য দিনের দুবার খাবার দুধ দেয় এবং পানিও দেয় একটু মেডিসিনও দেয় যাতে পোলট্রিটা ভালো রাখতে চায় ঠান্ডা লাগতে দেয় না কোনো ভাইরাস আসতে দেয় না হট করে এবং অল্প দিনে বিশাল বড়ো বড়ো করে তোলে ব্যবসায়ীরা পাশাপাশি দুই ব্যবসায়ী যদি থাকে এ একটু বেশি খাবার দেয় ও একটু কম খাবার দেয় তার পরিমাণে দুজন রেশারেশি পানি জল খাবার বেশি দেয় এবং এভাবে যে ভাবে ওরা দুজনেই ভালো হতে চায় সেটা ভাবে না যেরকমভাবে যে আমি আমারটা ভালো হলে হবে তারপরে এবং আমাদের এখানে একটি পোলট্রি ফার্মে দেখা গিয়েছে ভাইরাস ঢুকে গিয়ে ভাইরাস ঢুকেছিল একবার এবং দেখেছিলাম যে সব মুরগি আস্তে আস্তে মারা যাচ্ছে এবং পশু পাখিও মারা যাচ্ছে ভাইরাজে এবং বিশাল পশু পাখি স অনেক কিছু মারা গিয়েছিল পোকামাকড় পশু পাখি পোলট্রি সব কিছু মারা গিয়েছিলো এবং আমরা স্বাস্থ্য এই পশু দপ্তরে খবর দিলাম এবং তারা এসে চিকিৎসা করলো দেখে বলল এটি ভাইরাস এটি সারানোর জন্য এখন অনেক দিন টাইম লাগবে এবার তারপরে সারিয়ে তোলো পশু দপ্তরের লোক